আমাদের এই বিস্তীর্ণ এলাকায় অনেক নামকরা ও ভালো ভালো স্কুল রয়েছে এছাড়াও আমাদের গ্রামের স্কুলটা খুবই ভালো শিক্ষাদান ও পাঠদান করান হয় এখানে বিভিন্ন ধরনের স্যার বা শিক্ষক রয়েছে তারা খুবই বিনয়ীভাবে আমাদের শিক্ষাদান করেন এবং বিভিন্ন হাতে কলমে শিক্ষাদান করেন এছাড়াও আমাদের চন্দ্রকোনা টাউন বা চন্দ্রকোনা টাউনের যে বড় স্কুল তা সেটি হল চন্দ্রকোনা জিরাট স্কুল এখানেও খুব ভালোভাবে শিক্ষাদান করান হয় এছাড়াও পলাসচাবরি নিগমানন্দ স্কুল এটি খুবই নামকরা এখানে অনেক ছাত্র ছাত্রীরা টপ করেছেন এবং তাদের নাম খাতায় লিখিত হয়েছে তারা স্কুল থেকে ভালো নাম্বার পেয়ে পাস করায় তারা স্কুল থেকে অনেক পুরস্কারও পেয়েছেন এছাড়াও আমাদের শিক্ষকগুলি খুবই ভালো আমাদের ক্লাসে ক্লাসে যে একটা খেলার ক্লাস তাতে খুবই টাইম ধরে খেলানো হয় এক ঘন্টা কুড়ি মিনিট এটি হল আমাদের খেলার ক্লাস এছাড়াও আমাদের স্কুলে রয়েছে বড় বড় বাগান এই বাগানগুলি পরিচর্যা করার জন্য শিক্ষক ও ছাত্র ছাত্রীদের রয়েছে ছাত্র ছাত্রীরা তারা নিজেরাই তাদের বাগানগুলি খুবইভাবে ভালোভাবে জল দান ও পরিচর্যা করেন আমাদের স্কুলটি সবুজ বাগানে ঘেরা আমরা এই স্কুল পেয়ে খুবই গর্বিত